আমি আমাদের এই অঞ্চলে সমস্ত ধর্মের লোক বসবাস করে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম এবং তাদের মধ্যে কোনো ঝামেলা বা কোনো বিভেদ নেই হচ্ছে একে অপরের সঙ্গে মেলামেশা বা একে অপরের অনুষ্ঠানে অংশগ্রহণ করা সবই এখানে ওই বিস্তর পরিমাণে হয় এবং এখানে সর্ব ধর্ম সমন্বয়কে প্রাধান্য দেয়া হয়